অন্যান্য দেশের তুলনায় ভারতের শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নততর নয় আমাদের সঙ্গে আমাদের দেশের ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে সেগুলো নানা রকম মতপার্থক্য হতে পারে আবার সামাজিক পার্থক্যও রয়েছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নানা রকম সমস্যা ও নানা রকম পার্থক্য অন্যান্য দেশের তুলনায় রয়েছে সেই পার্থক্যগুলো জানি না সংশোধন করলেও অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা সম্ভব কি না অনেক কিছুই পার্থক্য রয়েছে যেমন এইখানে বেকারত্বের পরিমাণ বেশি শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শিখিয়ে শিক্ষা গ্রহণ করেও অনেক মানুষ বেকার রয়েছে যারা চাকরি পাচ্ছে না কিন্তু অন্যান্য দেশে দেশে এত বেকারত্ব নেই তাই আমার মনে হয় শিক্ষাটা যেমন জরুরি তেমন চাকরি ব্যবস্থাটা চাকরিটা দেওয়াও জরুরি শিক্ষা ব্যবস্থায় এখন নানা রকম পরিবর্তন করা হয়েছে সেই শিক্ষা ব্যবস্থাগুলো অন্যান্য দেশের থেকে সম্পূর্ণই আলাদা এই শিক্ষা ব্যবস্থার জন্য অনেক বাচ্চা বইমুখী বা শিক্ষামুখী হয়েছে ঠিকই কিন্তু পড়াশুনার মাত্রা বা পড়াশুনার যে মনোযোগ সেটা নষ্ট হয়ে যাচ্ছে রেজাল্ট ভালো করার যে নেশা বা আগ্রহ ছিল সেটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ফলে তাদের মানসিক বা সা কোনো প্রস্তুতিই থাকছে না পরীক্ষা বা রেজাল্ট ভালো করার কোনো ইচ্ছা আগ্রহ কোনোটা ক্রমশ কমে যাচ্ছে বাচ্চাদের মধ্যে আমার মনে হয় কীভাবে মনোযোগ বাড়ানো সম্ভব সেই দিকে খেয়াল রাখতে হবে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে মাধ্যম হলো শিক্ষক শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে যে একটা পারস্পরিক বোঝাপড়া থাকে বা প্রতিদিন উপস্থিতির ব্যাপার থাকে সেইটা একটা খুবই সমস্যা সমস্যা অনেক স্টুডেন্ট যারা শিক্ষা ব্যবস্থায় বা স্কুলে প্রতিদিন যাতায়াত করে না অনুপস্থিতি লক্ষ করা যায় সেক্ষেত্রে তাদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে দিন দিন আগ্রহ কমে যাওয়ার ফলে তাদের মধ্যে বইমুখী যে একটা ভাব সেটা নষ্ট হয়ে যাচ্ছে অন্য দেশে কিন্তু এই রকম নেই তারা বই পড়ার দিকে আগ্রহ ছোটো থেকে আর সবচেয়ে বড় কথা এ স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক সেটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে স্টুডেন্টরা তাদের আগ্রহ কমিয়ে ফেলছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে অন্যান্য কী কী করা উচিত বা কী কী করা উচিত নয় সেটা বড় কথা নয় কী করলে বাচ্চাগুলো বইমুখী বা শিক্ষালয়মুখী হবে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে